আমার প্রিয় বই ভ্লগ কবিতা লেখা এইগুলির মধ্যে কবিতাই আমি কবিতাটাই লিখতে আমি বেশী পছন্দ করি কারণ ছোটোবেলার থেকে যেসব কবিতা বিভিন্ন ধরণের কবিতার বই এই ছাড়াও বিভিন্ন ধরণের কবিতা বিভিন্ন ধরণের কবির লেখ লেখক লেখিকার কবিতা পড়ে তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি কবিতা লিখতে শুরু করি এছাড়াও রবিন্দ্র যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের কবিতা পড়ে পড়ে আমার সেটা সেগুলি থেকে ছন্দ মেলানোর যে ব্যাপারটা সেটা ছোটোবেলা থেকেই চলে এসছে এবং তখন থেকে আমি কবিতা লিখতে শুরু করি এবং এখন আমি অনেক ধরণের কবিতা লিখেছি এছাড়াও এখন যে অ্যাপ প্রতিলিপি বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও আমি বিভিন্ন ধরণের কবিতা লিখে আপলোড করতে থাকি যেখানে বিভিন্ন ধরণের বিভিন্ন ধরণের মন্তব্য অনেক মানুষেই করে থাকে এবং তারা অনেক পছন্দও করে সেটা এছা আর যেহেতু আমার মাতৃভাষা বাংলা তাই আমি বাংলা ভাষায় কবিতা লিখতে একটু বেশী পছন্দ করি এছাড়াও আমি অন্য ভাষাতেও লিখেছি যেমন সংস্কৃত এই এই ভাষাগুলিতেও কবিতা লিখেছি কিন্তু বাংলা ভাষাতেই অধিক পরিমাণে কবিতাগুলি লিখে থাকি